হ্যালো দি বলছি এরকম ঝড়ে তো একটা পাখি পেয়েছি তা মানে পাখিটা তো একটু শরীর আহত হয়েছে ঝড় বৃষ্টিতে ঠান্ডা লেগেছে তা পাখিটা তো একটু চিকিৎসা করব তা কীভাবে সুস্থ করে তুলব পাখিটা ঝড়ে এই বাড়ির পাশে ছিল গাছে এখন আহত হয়ে একটু ঠান্ডা লেগেছে সর্দি সর্দি ভাব পায়ে একটু ব্যা ব্যথা পেয়েছে না কেটে যায়নি পাখিটা কীভাবে সুস্থ করব একটু সাজেশন দিলে ভালো হতো বলছি পাখিটা একটু ব্যথা পেয়েছে পায়ে আর ঠান্ডা লেগেছে হালকা

না হালকা আছে ও হ্যাঁ কী

আমি আমি সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দিতে চাই আপনি কি একটু যোগাযোগ করে দিতে পারবেন

না একটু টাইমের সমস্যা তো ওই জন্য তা পাখির কী কী খাওয়াতে হবে হ্যাঁ দিদি বলুন হ্যাঁ বলুন হুম জব করি এ দিদি বলছি পাখি কী কী খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে